হ্যাঁ আমি জলের ঘাটতি অনুভব করছি কারণ বিশ্ব উষ্ণায়নের জন্য জলের স্তর অনেকটা নিচে নেমে গেছে যার জন্য জলের প্রচুর অভাব দেখা যাচ্ছে চারিদিকে পুকুর নদী নালা এগুলো প্রচণ্ড শুকিয়ে গেছে তাই আমি এর ঘাটতি অনুভব করছি এর মোকাবিলার জন্য আমি মনে করি যে অযথা জল নষ্ট করা উচিত নয় আমাদের জলকে সবসময় সুরক্ষিত রাখা উচিত প্রয়োজনের থেকে বেশি জল ব্যবহার করা উচিত নয় সেই রকমের ব্যবস্থাপনা নেওয়ার জন্য আশেপাশের সবাইকে আমি জানাতে চাই যে এই জলের জন্য যেন কেউ অপচয় না করে জলকে যেন ঠিকঠাকভাবে সবাই ব্যবহার করে এবং জলের মধ্যে যেন কীটনাশক বা কোনো বিষক্রিয়া যেন না মেশানো হয় কারণ এইগুলো মেশালে জল আরো নষ্ট হবে যেহেতু জলের স্তর অনেকটা নিচে নেমে গেছে তাই আমি চাই না যে জলের স্তর আরো নিচে নেমে যাক এই মোকাবিলা যদি সবাই মিলে আমরা একসাথে সাথে থেকে করি তাহলে এর কোনো ঘাটতি হবে না এর ঘাটতি হওয়ার কোনো প্রশ্নই ওঠে না তাই আমাদের সবাইকে সবসময় সতর্ক থাকা উচিত জল যাতে প্রয়োজনের থেকেই বেশি ব্যবহার না করা হয় এবং জল যেন সুরক্ষিতভাবে প্রত্যেকের বাড়িতে যেন রাখা হয় যেন জলকে নিয়ে কোনো ফেলে দেওয়া বা প্রয়োজনের থেকে অপচয় বেশি যেন না হয় এইটা মোকাবিলার জন্য আমি মনে করি